দেশের হাসপাতাল ও চিকিৎসা সম্পর্কে আমার মতামত বলতে হচ্ছে গিয়ে এখানে অনেক ভালো চিকিৎসা করা হয় এবং খুবই কম খরচে এখানে চিকিৎসা ব্যবস্থা আছে এবং এখানে সত্যিকারের খুব কম খরচে এখানে চিকিৎসা করা হয় এবং হ্যাঁ কোভিড মহামারীতে আমার এখানে অভিজ্ঞতা বলতে এখানে খুবই কম খরচে আমরা এখানে ভ্যাকসিন পেয়েছি এবং ভ্যাকসিন নেওয়ার সময় এখানে সেরকম কোনো টাকা লাগেই নি বললে চলে এবং আমার এলাকাতে ভালো স্বাস্থ্যসেবা পেতে আমার এখানে আরও উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা উচিৎ